দেখুন একবার আমি আমার বান্ধবীরা চার পাঁচজন বান্ধবীরা বান্ধবীর বাড়ি বান্ধবীর মাসির বাড়ি গ্রামে সেখানে আমরা চার পাঁচজন বান্ধবীরা মিলে ঘুরতে গিয়েছিলাম গিয়ে সেখানে গিয়ে সবাই মিলে পুকুরে বড়শি ফেলছে সবাই বড়শি ফেলছে বড়শি ফেলছে বসে আছে সবাই হঠাৎ করে আমার বড়শিতে এক বড় মাছ আমি তুলতে পারি না বড়শি ভেঙে যায় ভেঙে যায় সবাই মিলে ধরে ধরে তুললাম দেখি এক বড় কাতলা মাছ আমার তো মাছটা দেখে খুবই আনন্দ হচ্ছিল সবাই বাহবা দিচ্ছিল আমাকে বাহ তোর বড়শিতে এত বড় মাছ পড়েছে তুই ভালোই বড় মাছ ধরতে পেরেছিস তুই তো ভালো কাজ করেছিস অনেক বড় মাছ ধরেছিস তা আমারও মনে মনে খুব আনন্দ হচ্ছিল যে আমি এত বড় মাছ ধরেছি ইস তখন আমি ভাবছিলাম যদি এই মাছের মাথাটা আমি খেতে পারতাম কিন্তু বান্ধবীর মাসির বাড়িতে তো লজ্জায় বলতেও পারছি না যে আমার মাছের মাথাটা খেতে ইচ্ছে করছে তাও সবাই আমাকে বাহবা দিচ্ছিল পরে যখন মাছটা যখন কাটছিল তখন অনেক খারাপ লাগছিল মাছটা কাটছিল যখন অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছিল গল গল করে রক্ত বেরচ্ছিল মাছটা দেখে অনেক কষ্ট হচ্ছিল

পরে যখন খেতে বসি দেখি মাছের মাথাটা আমার পাতে দিয়েছে আমার মনে তো খুব আনন্দ লাস্টে আমি ওই মাছের মাথাটা খেয়ে আমি খুব শান্তি পেয়েছি যে টাটকা মাছের এমন একটা স্বাদ আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি আর আমাদের কলকাতাতে তো শহরে তো এসব মাছ পাওয়া যায় না টাটকা মাছ তো পাওয়াই যায় না এখন সব বরফের মাছ মাছের মাথাটা খেয়ে টাটকা মাছের যে এমন স্বাদ মাছের মাথাটা খেয়ে আমি খুব শান্তি পেয়েছি খুব তৃপ্তি করে খেয়েছি এটুকুই অভিজ্ঞতা আছে আপনাদের সাথে শেয়ার করলাম